আমার এলাকার হাসপাতালে এক্স রে সি টি স্ক্যান এবং এম আর আই স্ক্যানের জন্য রক্ত পরীক্ষার জন্য অনেক কিছুই আছে কিন্তু তাও আর একটু উন্নত প্রযুক্তি হলে ভালো হয় কারণ আমাদের হাসপাতালে একটা করে মেশিন থাকে তো সেখানে আমাদের অনেকটা লাইন দিয়ে অনেক কিছু সম্মুখীন হয়ে তারপরে চিকিৎসা করাতে হয় কারণ আমাদের সবার তো সেরকম সমস্ মানে এ থাকে না যে আমাদের ডাক্তার দেখাবো ভালো জায়গায় নিয়ে গিয়ে ডাক্তার দেখাবো ভালোভাবে ডাক্তার দেখাবো তো আমাদের হাসপাতালটাই একমাত্র ভরসা তো সেখানে আরো উন্নত কিছু প্রযুক্তি হলে ভালো হয় সেখানে আরও অনেক কিছু প্রয়োজন পড়ে তো সেখানে রক্ত পরীক্ষা ম্যালেরিয়া ডেঙ্গু এগুলোর জন্য ডেঙ্গু বিশেষ করে ডেঙ্গুর জন্য ভীষণ অসুবিধা হতে হয় কারণ এমন একটা রোগ যেটা হলে মানুষকে ঠিকঠাক বাঁচিয়ে নিয়ে আসার একটু কষ্ট হয়ে যায় তার ওপর ক্যান্সার আছে ক্যান্সার ক্যান্সারের জন্য ওরকম বাঁচিয়ে নিয়ে আসাটা একটু টাফ হয়ে যায় তখন ভালো ডাক্তার বা ভালো জায়গায় বা বাইরে নিয়ে না নিয়ে গেলে সেখানে ভালোভাবে ডাক্তার দেখানো যায় না আমাদের এলাকার হাসপাতালটা আরো একটু উন্নতি হলে আরেকটু ভালোভাবে এ হলে সেখানে আমাদেরই ভালো হয় আমাদের সাধারণ মানুষ যাদের সামর্থ্য নেই ভালো ডাক্তার দেখানোর ভালো কিছু জায়গায় নিয়ে গিয়ে ডাক্তার দেখানো সেখানে আমাদের খুবই ভালো হয়